সংগ্রহ বলতে অনেক জায়গায় যায় ঘুরে বেড়াই অনেক জিনিস দেখি ভালো লাগে এবং সংগ্রহ মানে অনেক দিনের পুরানো যেমন আগেকার যুগে আগের যে পয়সা ছিল বা এই পঞ্চাশ পয়সা আট আনা পঞ্চাশ পয়সা তার পরে পঁচিশ পয়সা যেগুলো ছিল এখনও আমার কাছে আছে আমি ওগুলো কী করি জানো ভাণ্ডারে রেখে দিয়েছি ফেলে অনেক জিনিস আমি নিজের থেকে গুছিয়ে রাখি সংগ্রহ করি ভালো লাগে অনেক গাছপালা অনেক জিনিস যেগুলো দেখি পুরানো পুরানো জিনিস অনেক জিনিসটা তো আর পাওয়া যায় না আগেকার মতো সব জিনিস পাওয়াই যায় না এখন পাওয়া আগেকার মতো সব জিনিসটা পাওয়া খুব মুশকিল আগে সব জিনিসটাই থাকত সব কিন্তু এখন অত পাওয়া খুব দুষ্কর তো সেরকম কোনো জিনিস পেলে দরকারে বড় পাথর বা কোনো একটা জিনিস দরকারে পেলে বা পুরানো কোনো জিনিস হলে আমি সংগ্রহ করে রেখে দিই দোকানে যে যেখানে যে যে জিনিসটা আমার ভালো লাগে সংগ্রহ করার মতো জিনিস পুরানো জিনিস থাকলে অনেক কিছু আমি সংগ্রহ করি এবং করে রেখেও দিই